পশ্চিমবঙ্গে প্রধান উদ্বেগ কৃষিতেই নানাবিধ যেমন কৃষিতে কৃষকের কত পরিশ্রম হয় কিন্তু তার পরিশ্রমের দাম সে পায় না ভূমি সংস্কার ঋণ শিক্ষা সব কিছুই বেড়েই যাচ্ছে কিন্তু কৃষক পরিশ্রম করেও তার উৎপাদন সংস্থাগুলি থেকে সে আলাদা কারণ যখন মানুষ যখন পশ্চিমবঙ্গের প্রধান মানুষদের প্রধান জীবিকাই কৃষি নির্ভর আমাদের কৃষি ছাড়া কিছু নেই ফসল চাষ করে তবেই আমাদের সংসার চলে আমরা আমাদের পরিকাঠামো দিনের পর দিন কমেই যাচ্ছে কৃষিতে আমরা উন্নতির কোনো পথ দেখতে পাচ্ছি না এবং আমাদের উন্নয়নও ধাপে ধাপে কমে যাচ্ছে তাই আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে সংসার চালাতে